নিউ বাইক সাধারণত গিয়ার পাঞ্চিং এমন কি লাইট ক্যাপাসিটি সব সময় অন থাকে এবং গিয়ার ফাংশানিং মানুষ বুঝতে পারে না যে জন্য বাইকগুলিতে চালানো একটু অসুবিধা হয় এমন কি ঠিক মতোভাবে যদি জানা হয় তবেই এই সিস্টেমটা ঠিক পথে আসতে পারে এবং এই নতুন বাইক যখন চালাই তখন আমাদের এটা ভাবা উচিত যে গাড়ির কাগজপত্র না হওয়া পযন্ত বাইক আস্তে আস্তে চালানোর কারণ অ্যাক্সিডেন্ট হয়ে গেলে দুর্ঘটনা ঘটলে কোনো কাগজপত্র হতে সমস্যা তৈরি হবে এমন কি সেই হয় পত্র বের করতে অনেক দেরি হয়ে যাবে এমন কি ইন্স্যুরেন্সও সে সময় ক্লেইম হবে না বিভিন্ন দিক থেকে সমস্যা তৈরি হবে